স্বাস্থ্যই সম্পদ একথা আমরা বিশেষ বিশেষ মানুষের মুখ থেকে যেমন শুনতে পাই তেমনি শুনতে পাই ডাক্তারবাবুদের কাছ থেকে আর এই স্বাস্থ্যকে ধরে রাখতে গেলে আমাদের ফিটনেসের উপরে জোর দেওয়া দরকার অর্থাৎ ব্যায়াম করা প্রয়োজন ব্যায়াম মানুষের শরীরকে স্বাস্থ্য সবল রাখে এবং এটা মনে করা হয় যে সাঁতার সেই ব্যায়ামের মধ্যে অন্যতম একটি ব্যায়াম যেখানে কি না আমাদের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ সমানভাবে কাজ করে তাই সাঁতার আমাদের শরীরের এবং স্বাস্থ্যের জন্য খুবই একটি উপকারী এক্সারসাইজ বলা যেতে পারে এই সাঁতার বিশেষভাবে আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে বা আমাদের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এটার কারণ হিসাবে বলা যেতে পারে আমরা যখন জলের মধ্যে সাঁতার কাটি তখন আমাদের নিঃশ্বাস প্রশ্বাসকে আমরা জলের মধ্যে কন্ট্রোল করতে পারি না তাই আমাদেরকে বাইরে থেকে আমাদেরকে শ্বাস নিয়ে আমাদেরকে জলের মধ্যে সাঁতার কাটতে হয় তার জন্য অনেক বেশি পরিমাণে বায়ু শ্বাসবায়ু অর্থাৎ হ্যাঁ সেগুলো আমাদের শরীরের মধ্যে নিয়ে আমরা এক্সারসাইস করি বা সাঁতার কাটি এই জন্য আমাদের ফুসফুসের একটা ভালো উপকারী অর্থাৎ ব্যায়াম হয় যাদের হচ্ছে হাঁটতে একটু হাঁটলেই হাঁপিয়ে পড়েন কিনবা কোন কা ভারী কাজ করলে হাঁপিয়ে যান তাদের ক্ষেত্রে সাঁতার বিশেষ একটা উপকারী ব্যায়াম কারণ এই প্রক্রিয়াতে তাদের শ্বাসবায়ু নিয়ন্ত্রণে আসে তাদের শ্বাসবায়ুর যে সমস্যা হয় একটা হাঁপানির যে প্রবলেম সেগুলো খুব সহজেই ঠিক হয়ে এ যেতে পারে এবং স্বাস্থ এবং ফিটনেসের জন্য অবশ্যই সাঁতার একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম আমাদের সবাইকে এই ব্যায়ামটা করলে খুবই ভালো হয়